শম্পা একটা কথা জিজ্ঞাসা করার ছিল বললাম না যে আমি আসানসোলে এসছি তো এসছি যখন তখন একটু মাইথন আর মা কল্যাণেশ্বরী মন্দির যাবো তো যাবো তো ওলা উবের ভাড়া করে তো আমাকে একটু তুমি বলো না যে কার রেটিংটা কম আমি তো শুনেছি উবেরের রেটিংটাই কম তো যদি তুমি এই বিষয়ে আমাকে জানাও তাহলে খুব ভালো হয়